পশ্চিমবঙ্গে অনেকগুলি জেলা আছে তার ভিতরে যেমন বলতে গেলেই নয় দার্জিলিং এবং জলপাইগুড়ি মিলে অনেক পাহাড় পার্বত আছে প্রাকৃতিক সৌন্দর্য বিরাজ করছে ওখানে ওখানে বছরের অধিকাংশই ফরেনার ট্যুরিস্ট আসে ওখানে দেখার জন্য অনেক কিছুই প্রাকৃতিক সৌন্দর্য দার্জিলিংয়ের প্রতি আধ ঘন্টার মধ্যে ওয়েদার চেঞ্জ হয় আমি নিজে গিয়েছি ওখানে এই দেখুন ধরুন এখন কুয়াশা দেখা যাচ্ছে একটু পরে রৌদ্র তার একটু পরে এই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে দেখতে খুব ভালো লাগে যখন কেউ নতুন পর্যটকরা ওখানে যাবে খুব সুন্দর লাগবে তার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে তারপরে কোনো আরেকটু কোচবিহারের দিকে যাই ওখানে অনেক দার্জিলিংয়ের মতো অতটাও না তাও পাহাড় পর্বত আছে খুব কম তাও ও জায়গাটাও ভালো সারা বছরই হালকা ঠান্ডা থাকতে থাকে তারপর আস্তে আস্তে দেখুন আমাদের মুর্শিদাবাদ আছে মুর্শিদাবাদ ওখানে অনেক ইতিহাসের ঘটনা আছে যেমন অনেক নবাবের কথা আমরা পড়েছি বইয়ে রাজা মহারাজাদের কথাও অনেক রাজবাড়িও আছে মুর্শিদাবাদের ওখানে ইতিহাসের অনেক সাক্ষী আছে মুর্শিদাবাদ এবং আমাদের বিখ্যাত গায়ক অরিজিৎ সিংয়েরও বাড়ি আছে মুর্শিদাবাদে আর শহরটা এমনি খুব ভালো শান্তিপুর্ণ একটা শহর মুর্শিদাবাদ আর আস্তে আস্তে যদি আমার আমাদের ঠাকুরের স্থান মায়াপুরের দিকে যাই তো ওখানে তো মায়াপুর ইস্কন পৃথিবী বিখ্যাত সেখানে প্রায় দিনে চার পাঁচ হাজার ভক্তের খাওয়া দাওয়া সুযোগ সুবিধা ফ্রিতে আসে বিনামূল্যে যদিও আমি কখনো যাই নি যাওয়ার ইচ্ছা আছে খুব শিগগিরি আমি যত এগুলো দেখেছি তাই বলছি আপনাদেরকে মায়াপুর খুব সুন্দর একটা পর্যটক কেন্দ্র আস্তে আস্তে যদি কলকাতার দিকে আসি তো কলকাতায় তো অনেক ঐতিহাসিক শহর একটা অনেক পুরানো স্থাপত্য আছে অনেক যেটা দেখতে খুব সুন্দর লাগে বিখ্যাত হাওড়া ব্রিজ আছে খেলার মাঠা ইডেন গার্ডেন অনেক প্লেগ্রাউন্ড আছে আমাদের কলকাতাতেও কলকাতায় গরমটা যদি একটু বেশি অন্য অন্য জায়গার থেকে তুলনামূলকভাবে তাও ভালো জিনিস দেখতে গেলে একটু গরম সহ্য তো করতেই হবে তারপরে ধরুন আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে সুন্দরবনের কিছুটা অংশ আছে তো সেখানে বিখ্যাত রয়াল বেঙ্গল টাইগার অনেকের কাছে গল্প শুনেছি অনেকবারই গিয়েছেন তারা তো একবার বাঘ দেখার সুযোগ হয় নি তো বাঘ দেখাটা ভাগ্যের উপর থাকে কেননা সবার ভাগ্যে তো আর বাঘ দেখা যায় না তো এই দেখতে গেলে গল্পের যেটা শুনেছি যে হরিণ দুই একটা দেখা যায় বাঁদর আছে বিভিন্ন রকম পাখি এইসব দেখা যায় সুন্দরবনের সুন্দরবনের সৌন্দর্য কোথাও নেই সুন্দরবন হচ্ছে রয়াল বেঙ্গল টাইগার ওটা আর পৃথিবীর কোনো বনে পাওয়া যায় না তারপরে ধরুন অনেক এখন যত উন্নতি হয়েছে আরও বিভিন্ন প্রকারের জীবজন্তু সুন্দরবনে আসছে ফরেস্টে বিভিন্ন রকম বাঘের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আগেকার সেই বাঘ আর ওখানে নেই তারপরে ধরুন অনেক রকমের পাখিও এসেছে যেমন সুন্দরবনে দেখতে পাওয়া যায় বিভিন্ন রকম রঙ বেরঙের পাখি এবং সাপ কচ্ছপ পুকুরে অনেক বড়ো বড়ো পুকুর কাটানো আছে তাদের ভিতরে হরিণ জল খেতে আসে সুন্দরবন মিলিয়ে সব জায়গায় সুদৃশ্যমান মানে দেখতে ভালো লাগে পর্যটক হিসাবে যদি আমি কখনো ঘুরতে যাই তো আশা করছি ভালো অভিজ্ঞতা একটা থাকবে তারপরে সুন্দরবনের গরমটাও অতোটাও না বাট গ্রীষ্মকালের দিকে একটু বেশি গরম পড়ে তারপরে আপনি যদি আপনি যদি আস্তে আস্তে যান আসানসোলের দিকে ওখানে একটু গরম বেশি কারণ আসানসোলে অনেক কয়লার খনি টনি আছে ওখানে ওখানে গরমটা একটু বেশি পুরুলিয়া বীরভূম এই অঞ্চলেও অনেক গরম পড়ে সেটা অনেকেই বলেন বা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি এই নিরীক্ষে বলা কাশ্মীর তো ভারতের একটা সুন্দর জায়গা কে আমাদের পশ্চিমবঙ্গের যেমন দার্জিলিং আছে গ্যাংটক আছে দার্জিলিংয়ের মিরিক আছে দার্জিলিংয়ের মতো সুদৃশ্যমান জায়গা আমার তো মনে হয় কোথাও নেই পশ্চিমবঙ্গে আর যদি কখনো ঘোরার কথা ইচ্ছা হয় কারো তো ওখানে একবার যাবেন গেলে আপনারা পরিবেশের সুন্দর বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্যও নিজেরা অভিজ্ঞতা করতে পারবেন খুব ভালো লাগবে আশা করছি আশা করছি এটা দেখে আপনার খুব সুন্দর লাগবে দার্জিলিং একবারে হলেও কারো যাওয়া দরকার কারণ ওখানকার পরিবেশ বলুন খুব সুন্দর আহাওয়া মেন কথা আরও যে পরিবেশ পরিস্থিতি আর শান্তিপূর্ণ একটা জায়গা দার্জিলিং তারপরে ধরুন আমাদের কলকাতার কথা বলবো কি কলকাতা তো সব কিছুই আছে আপনারা জানেন যেমন আছে ধরুন আমি তখন অনেকগুলো ছেড়ে দিয়েছি বিখ্যাত বিখ্যাত জায়গা যেমন আছে কুতুব মিনার আছে এসপ্ল্যানেড আছে তারপর আছে আপনার প্রিন্সেপ ঘাট এগুলো আছে কলকাতাতে আরও আছে অনেক ঐতিহাসিক স্থ স্থাপত্য আছে যেমন বিখ্যাত একটা ক্রিকেট গ্রাউন্ড ইডেন গার্ডেন কলকাতায় অবস্থিত আছে যেখানে প্রায় ষাট সত্তর হাজার দশক একসঙ্গে বসে খেলা দেখতে পারে অনেক ইন্টারন্যাশানাল আন্তর্জাতিক ধরনের মানে লেভেলের খেলা এখানে হয় আমি নিজেও গিয়েছি অনেক বড়ো একটা অভিজ্ঞতা ইয়ে আছে আমার তো সেইক্ষেত্রে বলছি একবার হলেও আপনাদেরকে কপ সারা কলকাতা একবার ঘোরা দরকার কারণ কলকাতায় যদি কখনও না ঘোরেন তাহলে আপনারা অনেক কিছুই মিস করবেন ঠিক আছে কলকাতায় বিভিন্ন ধরনের স্ট্রিট যে খাবারগুলি স্ট্রিট যে ফুড খুব বিখ্যাত যেমন বলতে পারেন ছোলার যে একটাই হয় ওই খাবার আছে বিভিন্ন ধরনের খাওয়ার কলকাতায় আছে তো এটা অন্য কোথাও পাবেন না কলকাতার যে খাবারের স্বাদ বলুন রেসিপিটা বলুন অন্য কথা জানি কলকাতায় অনেক ধরনের বিরিয়ানিও পাওয়া যায় তাই বলছি একবার হলে আপনারা কলকাতা দর্শন করুন পশ্চিমবঙ্গের অনেক অনেক সুন্দর শহর আছে নিউ জলপাইগুড়ি কোচবিহার এগুলো খুব ভালো শহর খুব শান্তিপূর্ণ শহর বিশেষ করে সুন্দরবন আর কলকাতাটা একবার হলেও দেখবেন আর সঙ্গে তো আছে দার্জিলিং গ্যাংটক আর আছে ঘোরার জায়গা বলতে গেলে কলকাতা দার্জিলিং গ্যাংটক এগুলো আপনারা জীবনে একবার হলেও দেখবেন ঠিক আছে ধন্যবাদ